জীবনে যেকোনো কিছুর সিদ্ধান্ত নিতে গেলে তো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে গেলে তো পরামর্শ নিতেই হয় সবার ক্ষেত্রে তো আমি আমার ক্ষেত্রেই বলতে পারি যে আমার বিয়ে হয়ে যায় বিএসসি পড়তে পড়তেই তারপরে আমি এমএসসি পড়ব সেই সিদ্ধান্তটা কিন্তু নেওয়ার জন্য আমার শ্বশুরবাড়ির লোকজন আমাকে কিন্তু যথেষ্ট সহযোগিতা করেছিলেন এবং পড়িয়েওছিলেন তাই তাদের কাছে আমি কৃতজ্ঞ আমার শ্বশুরমশাই তিনি আর এই জগতে নেই কিন্তু তিনি কিন্তু আমাকে পড়িয়েছিলেন সেই সময়েও কিন্তু তাই পরামর্শ বাড়ির সহযোগিতা এবং পরামর্শ ছাড়া কোন বৃহৎ বড়ো কাজ করা যায় না তাই প্রত্যেকের পরামর্শ প্রয়োজন সেটা